হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ কবে যাচ্ছিল বলুন ও হ্যাঁ কী অসুবিধা হচ্ছে বলুন

আর আপনি আপনি বেশি করে জল খাচ্ছেন আর বাচ্চাটা ঠিকঠাক নড়ছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই সামনের শুক্রবার চেম্বারে আসছি আপনি তাহলে আসুন যেই টাইমটা দেওয়া ছিল সেই টাইমে আসবেন আর যদি খুব অসুবিধা হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে অপারেশন করে বাচ্চাটা তুলে নেবো আর তাহলে আপনি অসুবিধা হলে জানাবেন অপারেশন করতে মিনিমাম তো চল্লিশ হাজার টাকার মতো পরবে আচ্ছা ঠিক আছে আপনি আসুন না আমি দেখছি কতটা কী করা যায় আমি দেখে শুনে করবো আপনি আসুন ওর খুব যদি অসুবিধা হয় তাহলে আপনি দেরি করবেন না তাড়াতাড়ি আমার চেম্বারে চলে আসবেন আর বাচ্চাটা ঠিকঠাক নড়ছে কি না খেয়াল করবেন আর খাওয়াদাওয়া ঠিকঠাক করবেন